হ্যালো হ্যাঁ বলছিলাম আপনি কি প্যাডি সেলার

হ্যাঁ বলছিলাম আপনি কি প্যাডি সেলার আপনার কাছে মানে কী কী ধরনের ধান এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে

হুম হুম আপনার বাঁশকাঠিটা আর বাসমতিটা কীরকম দাম পড়বে আর কি ও আর যেটা বাঁশকাঠি ওটা তো আপনাদের ওখান থেকে কি মানে ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে তো আসতে আবার মোটামুটি কিরকম সময় লাগবে আ হুম হুম হুম ও তো হোম ডেলিভারির জন্য আবার মানে কোনো চার্জেস বা যে ডেলিভারি দিতে যাবে তো ওর কোনো চার্জেস ও লেবার চার্জটা আবার কিরকম কুড়ি টাকা করে তো ডেলিভারি তো ডেলিভারিটা কি কখন মানে কালকে কি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকে পাঠিয়ে দেন মোটামুটি পাঁচ সাত বস্তা মতো পরশু তো ঠিক আছে পরশুদিন তাহলে আপনি পাঁচ বস্তা মতো পাঠিয়ে দিন বহরমপুর আর আমি আমার অ্যাড্রেস্টা হোয়াটসঅ্যাপ আমি আপনাকে বলে দিচ্ছি এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে তো ঠিক আছে আর আমি কিছু অ্যাডভান্স করে দিচ্ছি